আমার স্বপ্ন ছিল ডাক্তারি করার এবং আমি ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল কিন্তু পরিবারের চাপে আমি কিছু করতে আমার পরিবারের স্বপ্ন ছিল যে আমি বড় ব্যবসায়ী হওয়া আমাদের পরম্পরা ছিল যে আমাদের ব্যবসায়ী হওয়া আমার দাদা পরদাদা সব ব্যবসাই করেই এসেছে এই কারণে আমার কে ব্যবসা করানোর দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু আমার স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হওয়া আমি উচ্চ মাধ্যমিক দিয়ে ডাক্তারি পড়াশুনা চালু করতে গিয়ে ডাক্তারি পড়াশুনা চালু করব ভেবেছিলাম কিন্তু বাবা মা বলে যে আমি আমাকে বলে যে তুই ব্যবসায় লেগে যা ভালো হবে তোর পরম্পরা তো সব করে আসছে ব্যবসাই কর সবাই ব্যবসা করে কিছু কিছু পরিমাণে কিছু পরিবারে টাকা পয়সার অভাবে এই সব এই সব এই সব দিকে চলে আসে যেমন বিভিন্ন ব্যবসা বিভিন্ন কাজকর্মে তারা আর পড়াশোনা তাদের স্বপ্নটা ভেঙে যায় এই সব কারণে তারা উচ্চ মাধ্যমিকের পরে এই সব বিভিন্ন স্থলে তাদের টাকা পয়সার প্রয়োজনের পড়ে তাদের টাকা পয়সার জন্য তারা কোনো জায়গায় কিছু সে মানে শিক্ষক হতে চায় কেউ কেউ এই শিক্ষক হতে চায় কেউ কেউ ডাক্তার হতে চায় কেউ কেউ বড় বড় চাকরি করতে চায় কিন্তু তারা এই স্বপ্নটা আর করতে পারে না তাই তারা কেউ হয় ব্যবসা করে কেউ কেউ বিভিন্ন ধরনের কাজ করে এই সব করে তাদেরকে জীবন যাপন করতে হয় কারণ তাদেরকে পারিবারিক প্রবলেম সমস্যায় এই জন্যে তাদেরকে এই সব করতে হয় এই এই সব কারণে তাদের স্বপ্নগুলো নষ্ট হয়ে যায় তাই তাই তাদের স্বপ্নগুলো করার জন্যে তাদেরকে পড়াশোনা করা উচিত